হ্যাঁ আমি স্কুলে বিজ্ঞান প্রকল্পে কাজ করেছি অভিজ্ঞতা আমার খুব ভালো ছিলো আমি রেচনতন্ত্র বানিয়েছিলাম তারপরে স্কুলে সেটা খুব সাবধানে নিয়ে গেছিলাম ম্যামরা স্যাররা দেখে খুব খুশি হয়েছিলো আমাকে খু নাম্বার দিয়েছিলো ভালোই বন্ধুরাও দেখে খুব প্রশংসা করেছিলো জিজ্ঞেস করছিলো যে কেমন কী বানিয়েছি না বানিয়েছি কী দিয়ে বানিয়েছি আমিও বলেছিলাম যে আঠা কাগজ আরও যাবতীয় যা যা লাগে সব জিনিস দিয়ে করেছিলাম